আপনি কি কোনো গায়ককে লাইভ শুনেছেন হ্যাঁ আমি একটা গায়ককে লাইভে শুনেছি যেমন তার নাম হলো অরিজিৎ সিং সে খুব সুন্দর গান করে আবার অভিজ্ঞতা অনেকখানি হয়েছিলো কারণ তার গান শুনে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে যেমন আমিও গান করি আমি ঠিক কখন কী স্টেপটা নিতে হয় কখন হাঁপ ছাড়তে হয় কখন আবার হাঁপটা সেকেন্ডবার ধরতে হয় সেটা আমি জানতাম না বা ঠিকমতো জানলেও ঠিকমতো জানতাম না সেই জন্য সে লাইভে আমি অরিজিৎ সিং এর গান শোনার পর আমার এই অভিজ্ঞতা হয় যে সেইগুলো আমি যেইগুলো আমি গানে ভুল করতাম সে ভুলগুলো আমি সংশো নিজেই সংশোধন করে ঠিক করতে পেরেছি এবং যে স্টেপগুলোয় আমাকে কখনও হাঁপটা ছাড়তে হবে কখন হাঁপটা ধরতে হবে তখন আমি সেইগুলো করতে পেরেছি এবং আপনি কোনো গায়ককে লাইভ শুনতে চান হ্যাঁ আমি আরও এক দুটো গায়ককে লাইভে শুনতে চাই যেমন আরও অনেক গায়ক আছে এই হানি সিংয়ের এরকম আনা আরও নানান গায়ক আছে তাদেরকেও আমি লাইভে শুনতে চাই এবং আমার যেখানে ভুল ত্রুটি আছে সেগুলো আমি তাদের লাইভে শোনার পর যাতে আমি সেগুলো পুনরায় সঠিকভাবে করতে পারি সেই জন্য আমি লাইভে শুনতে চাই এবং কেনো এই কারণেই শুনতে চাই আমি নিজে বুঝতে পারি আমার এই গানের মধ্যে অনেক কিছু ভুল ত্রুটি আছে বা অনেক ভুল আছে অসংখ্য অসংখ্য ভুল আছে সেই কারণে আমি যাতে সবারই কাছে ভালোভাবে গানটা করতে পারি যাতে না আমার গানে আর ভুল হয় সেই ভুলটা যাতে আমাকে কেউ ধরাতে পারে বা কেউ না ধরালেও আমি যাতে সেই লাইভে গানটা শুনে আমি যেমন সেই নিজের ভুলটা বুঝতে পেরে গানটা ঠিকভাবে করতে পারি এবং আরও উঁচু পর্যায়ে গান গেয়ে গেয়ে যেতে পারি সেই জন্য আমি লাইভে তাদের দেখতে চাই